আমাদের পশ্চিমবঙ্গ জেলায় বিশ্ববিদ্যালয় এবং কলেজে কোনো অভাব নেই পশ্চিমবঙ্গ জেলায় অনেক বিশ্ববিদ্যালয় এবং কলেজ আছে এবং সেখানে বিভিন্ন রকমের কোর্স এবং প্রায় সব রকমের কোর্সেরই শিক্ষা প্রদান করা হয় যেমন যাদবপুর বিশ্ববিদ্যালয় কলকাতা বিশ্ববিদ্যালয় বর্ধমান বিশ্ববিদ্যালয় ম্যাকাউট কল্যাণী গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ যাদবপুর বিশ্ববিদ্যালয় বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় ইত্যাদি এবং এই কলেজগুলি আমাদের কলেজগুলি আমাদের অনার্স মাস্টার ডিগ্রি কোর্স এবং মাস্টার ডিগ্রি কোর্স এবং এছাড়াও বি টেক ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা পলিটেকনিক সমস্ত রকমের সমস্ত রকমের শিক্ষাই প্রদান করে